হ্যাঁ আমি এমন একটি বই পড়েছি যা সত্যিই আমাকে বুদ্ধিগতভাবে চ্যালেঞ্জ করেছে সেই বইটি একটি বাংলা গল্পের বই ছিল এবং বইটি হচ্ছে প্রফেসর শঙ্কুর জীবনী বিষয় নিয়ে ছিল প্রফেসর শঙ্কু হচ্ছে জীবনী বইটাতে অনেক বিজ্ঞানীদের নাম বলেছেন যেমন গ্যালিলিও গ্যালিলি তিনি অনেক কিছু আবিষ্কার করেছে তারপর প্রফেসর শঙ্কু নিজেই অনেক কিছু আবিষ্কার করেছে সেই সব বিষয় ওখানে ছিল আর আমি এই বইগুলি বন্ধু সাথে বন্ধুদের বান্ধবীদের সাথে আলোচনা করেছি তাদেরও বইটা খুব ভালো লেগেছে তারাও বুঝতে পেরেছে তারাও বইটা পড়ে অনেক কিছু শিখেছে অনেক কিছু জানতে পেরেছে অনেক বিজ্ঞানীদের নাম জানতে পেরেছে গ্যালিলিও গ্যালিলি কী করেছে প্রফেসর শঙ্কু জীবনীতে কী করে কাটিয়েছেন কী পছন্দ ছিল ও কী কী আবিষ্কার করেছেন সব কিছু তারা জানতে পেরেছে তারাও খুব হেল্পফুল হয়েছে আমিও প্রচণ্ড সাহায্য পেয়েছি বইটা থেকে অনেক কিছু জানতে পেরেছি অনেক কিছু শিখেছি অনেক কিছু বুঝতে পেরেছি এবং আমাকে বুদ্ধিগতভাবে অনেক হচ্ছে চ্যালেঞ্জ করেছিল আমি প্রথমে ভেবেছিলাম যে গল্পগুলো আমি বুঝতে পারব না বা অতটা হচ্ছে সাহায্য করবে না কিন্তু গল্পটা পড়ে গল্পটা বুঝতে পেরেছি এবং আমাকে বুদ্ধিগতভাবে সাহায্যও করেছে